আমি বিভিন্ন গলায় গান গাইতে পারি চার পাঁচ ধরনের গান চার পাঁচ রকমের গলায় আমি সুর দিতে পারি পুরুষ কন্ঠেও আমি গান গাইতে পারি মহিলা কন্ঠ দুই তিন রকম শিল্পীর গলা আমি বের করতে পারি এ কোশ কৌশল আমার কন্ঠে রয়েছে এটা আমার মনের ভিতরে আছে সেইভাবেই আমি গানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি